আমার শহর সম্পর্কে আমার সবথেকে প্রিয় জিনিস হল আমার শহরের সবথেকে সুন্দর সুন্দর উদ্যানগুলি যেমন ফুলের উদ্যান আছে গাছের বাগানের উদ্যান আছে বিভিন্ন ধরনের প্রাণীর জন্য জুওলোজিক্যাল যেটা আমরা বিজ্ঞানসম্মত উদ্যান বলে থাকি আছে এখানে যেমন আমাদের বিজ্ঞানসম্মত অনেক জিনিস আমরা দেখতে পাই সেরকম অনেক নতুন নতুন পশুপাখি প্রাণীও আমরা দেখতে পেয়ে থাকি সেরকম ফুলের উদ্যানে আমরা বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে থাকি এবং ফুল দেখতেও চাই আর সবথেকে বড়ো জিনিস সেই উদ্যানগুলো বাচ্ছাদেরকে অনেকটা প্রভাবিত করে তোলে আমরা মনে করি বৈজ্ঞানিকসম্মত ইন্টারনেট ফোন এইগুলো থেকে বাচ্ছাদেরকে দূরে রেখে যদি উদ্যানগুলোতে থাকা যায় বা নিয়ে যাওয়া যায় এতে বাচ্ছারা আরও বেশি আপ্লিত এবং খুশি হবে তাই এই জিনিসগুলো আমার সবথেকে বেশি পছন্দের